হ্যাঁ বলছি সন্তুদা ওই বলছিলাম কি ধীরধাম মন্দিরে যাওয়া হবে তো এ বছরে এই পুজো এসে গেলো সরস্বতী পুজোর সময় পুজো সোমবার সোমবার কি যা হ্যাঁ তা কি খিচুড়ি মানে কি পোগ্রাম কী হচ্ছে তো জানা নেই কী হবে তুমি কি জানো খবর পেয়েছো ও আগের বছর তাও ফাংশান একটা করিয়েছিলো খিচুড়ি ফিচুড়ি খাইয়েছিলো এ বছর কি হয় দেখো কি খবর টবর যদি না পাও চলো ঘুরে আসা হোক দুজনেই যাওয়া হবে আরে ক কোথায় লোক আর কোথায় পাবে ঠিক আছে নিয়ে নাও হুম হুম হ্যাঁ আনন্দ ভালো হয় আগের আগের বছর ভালো মানে মজা হয়েছিলো এ এবছর তাহলে কি আছে খিচড়ি আছে কিছু খাওয়াবে না কি না কিছু খাওয়াবে না ও আর ও পূজাপাঠও বেশ ভালো হয় ওই আরতি আছে দেখে আর বাড়ি আসতে হবে হ্যাঁ তাহলে যাওয়া হচ্ছে তো ঠিক আছে তাহলে এই দুপুর দুপুর বলো ওই বারোটা একটার দিকে দুপুরের দিকে বেরোতে হবে আর সেই সন্ধ্যাবেলা হলে ফিরে আসতে হবে হ্যাঁ এখন যাওয়া ঠিক ঠিক আছে তাহলে ওই ওই কথা রইলো যাওয়া হবে দেখাই যাক কী হয় এ বছর পুজো তো ভালোই হয় যে মন্দিরটা ভালো ভালো করেছে বানিয়েছে

আগের বছর যাওয়া হয়েছিলো পুজোয় এই আর কি হ্যাঁ ঠিক ঠিক আছে